আমি অনলাইন থেকে একটা জামা কিনেছিলাম জামাটা এত সুন্দর এত্ত মসৃণ মোলায়েম আর দামটাও খুব সুন্দর কম জামাটা পরে যা আরাম এত্ত হালকা জামাটা আর জামাটা কাচলেও রঙও ওঠে না রঙ মানে একটু কোনো রঙ ওঠে না জামাটা খুব সুন্দর খুব সুন্দর লাকি এবং জামাটা টেকসইও হচ্ছে অনেকদিন